ছোটবেলায় একটা শালিক পাখি পুষেছিলাম সেটাই ছিল আমার সেরা পাখি এখন কম বেশি শালিক পাখি টিয়া পাখি পুষি ভালো লাগে তবে ছোটবেলার ওই পাখিটা ভীষণ যত্ন করে পুষেছিলাম সে ছিল আমার কাছে সবথেকে সেরা তখন খুব ছোট ছিলাম স্কুলে যেতাম ওকে আমি তখন ঝড়ের সময় একটা তাল গাছ থেকে ও পড়ে গিয়েছিল তো সকালবেলা আমি গিয়েছিলাম তাল গাছের কাছে তখন দেখলাম যে পাখিটা পড়ে আছে তাল গাছের পাতা পড়েছিল মা বলেছিল সকালে যে পাতাগুলো পাতাটা তুলে নিয়ে আয় পড়েছে তো পাতা কুড়াতে গিয়ে আমি দেখলাম যে পাখিটা পড়ে আছে তখন আমি ওকে নিয়ে আসি ও এতো ছোট এতো ছোট ছিল যে সারা আমাকে দেখে হা করে তাকিয়েছিল আমার দিকে হা করছে মানে খিদে পেয়ে গিয়েছিল গায়ে একটা পশমও ছিল না এক এক্কেবারে ছোট বাচ্চা তো আমি ওকে খাইয়ে টাইয়ে বেশ বড় করলাম মজার বিষয় হলো অন্যান্য পাখি খাঁচার মধ্যে ধরে পুষত কিন্তু আমার ওর জন্যে কোনো খাঁচা ছিল না ও আমার কাছেই বিছানায় ঘুমাত আলাদা করে খেতে দিলেও খেত না আমি খেতাম আমার থালাতেই ও আলু তুলে বা ভাত তুলে খেত আলাদা করে যতই খাওয়া দিই না কেন ওই খেত না আর অন্যান্য পাখি যখন ওর কাছে অন্যান্য শালিক পাখি যখন নিতে আসত ওর ডানা ছাটার প্রয়োজন পড়েনি ও উঠতে পারত না উড়তে উড়তে পারত ডানা ডানা আমি ছাটিনি ও উড়তেই পারত তাও কিন্তু ও কোথাও যেত না অন্যান্য পাখি যখন ওকে নিতে আসত ওকে ডেকে কিচিরমিচির করে ডাকত ও ভয়েতে আমার কাছে পালিয়ে চলে আসত স্কুল থেকে যখন ফিরতাম মানে ওকে মাঝে মাঝে খুঁজে পেতাম না খুব ডাকা ডাকতাম ঠিক কিছু সময় পরে ও সাড়া দেবে কী যে শান্তি পেতাম ও আমার বন্ধু ছিল না ও ছি ও একেবারে আমার ওই ছোট বয়সে ও আমার সন্তানের মতো ছিল আর ও আমাকে মা মা বলে ডাকত এখনও এত বছর পেরিয়ে এসেছি এতটা বয়স হয়ে গিয়েছে মাঝে বহু পাশ পাখি পুষেছি কিন্তু ওর কথা আমি ভুলতে পারি না মারা গিয়েছিল পাশের বাড়ি একজন ইঁদুর মারা বিষ দিয়েছিল পাশেআশে বাড়িগুলোয় ঘুরতে যেত ও যখন আমি বাড়ি থাকতাম না উড়ে উড়ে ঘুরতে যেত তো ইঁদুর মারা বিষ খেয়ে ও মারা গিয়েছিল প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম ওকে আমি আদৌ আজও ভুলতে পারিনি